হ্যালো বলুন হ্যাঁ বলুন

আচ্ছা কোথায় আপনার অ্যাড্রেসটা আচ্ছা কল্যাণ সংঘ ক্লাবের সামনে আপনার পার জলের বোতল পঁয়ত্রিশ টাকা করে পড়বে না একটু কম হবে না কারণ এমনিতেই আমরা কম নিচ্ছি অন্যান্য জায়গা অনেক বেশিই নেয় ও আমরা ওই হিসেবেই দাম নিচ্ছি এক লিটার মানে এক লিটার বলছি কুড়ি লিটার জারের দাম পঁয়ত্রিশ টাকা ঠিক আছে পঁচিশটা করে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে আলাদা করে হ্যাঁ কারণ আপ আমার লোকরা গিয়ে আপনার বাড়িতে ডেলিভারি করে আসবে আর আ যদি চান তাহলে আপনি আপনার লোকদেরও পাঠাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আর ডেলিভারি চার্জটা লাগবে না আচ্ছা ঠিক আছে লস্করপুর পূর্ব বাড়ির কোনখানটা একটু বাড়িটা একটু বললে ভালো হয় আচ্ছা আচ্ছা কখন লাগবে আর কত তারিখ আঠারো তারিখ সকালবেলা ঠিক আছে ঠিক আছে পৌঁছে দেবো ঠিক আছে